হ্যাঁ বলছি বলুন আচ্ছা পৈতেটা হবে হচ্ছে পৈতেটা কি সকালে হবে না বিকালে হবে আচ্ছা দুদিন আচ্ছা এর আগে কি আপনি কাউকে ফোন করেছিলেন কেউ বলেছে কিছু বাজারের কথা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি কিরকম কি দেবেন কিরকম আপনি খুঁজছেন সিনেমেটিক চাইছেন না তারপরে স্টিল ভিডিওগ্রাফি তারপরে ফটোগ্রাফি কিরকম আপনার কি চাই সেগুলো বলুন তবে আমি আপনাকে বলতে পারবো না আপনার কিরকম বাজেট আপনি কতোর মধ্যে চাইছেন সেটা বলুন তাহলে আমি বলতে পারবো আমার হচ্ছে অনেকগুলো প্যাকেজ আছে আমাদের মোটামুটি শুরু না না দাদা অনেক কম অনেক কম আমি মোটামুটি শুরুই হচ্ছে ওই আট থেকে একদম নর্মাল সিনেমেটিক স্টিল ফটো থেকে এবারে সেই ফটো আরো আছে গ্রোউইং ফুট টুট আরো অনেক কিছু আছে ভালো করে হ্যাঁ হ্যাঁ সব করে দেব হ্যাঁ একটা অ্যালবাম দেবো আর একটা মিক্সিং ভিডিও বানিয়ে দেবো এক ঘন্টার সুন্দর গান লাগিয়ে পরে একটা অ্যালবাম দেবো দেড়শোটা ফটো থাকবে তার মধ্যে

দেড়শোটা ফটো অনেক হবে দাদা যে আপনার যার পৈতে হবে তার মোটামুটি আপনি কুড়ি তিরিশটা ফটো রাখবেন এবং তার সঙ্গে অ্যাটাচ যারা আপনার পরিবারের মেম্বার তাদের ফটো রাখবেন ঠিক আছে চলুন আমি আপনার জন্য দেখছি আমি অ্যাডজাস্ট করে একশো ষাটটা করে দেবো দশটা বাড়িয়ে দেবো কথা দিলাম আমাদের এখানে ফটোগ্রাফার দেখুন ঐরকম করে যদি বলি তো পৈতের দিনকারই মনে হয় বললেন যে আটটা থেকে প্রোগ্রাম আছে ঐদিন একটু ভিড় হবে নাকি দেখুন আমি প্রথমদিন সকালবেলায় যখন ওই আপনাদের যখন কিছু রিচুয়ালস হবে তখন আমি সকালবেলায় একটা স্টিল ভিডিওগ্রাফার একটা সিনেমাটোগ্রাফার একটা ফটোগ্রাফার পাঠাবো ঠিক আছে আর তারপরের দিন বিকালবেলাতে দুটো ফটোগ্রাফার পাঠাবো যারা ক্যান্ডিড শর্টস নেবে আর একটা ফটোগ্রাফার পাঠাবো যে নর্মাল ওখানে গ্রুপ স্টেজে গ্রুপ ফটোগুলো নেবে আপনার ভাইয়ের যেখানে পৈতে হবে একটা সুন্দর স্টেজ ডেকোরেশন হবে ফটোগুলো ভালো আসবে ঠিক আছে আর একটু লাইট লাইটটা দেখে নেবেন আমি ফটো লাইট দেবো বাট আপনারা লাইটটা দেখে নেবেন যাতে অ্যাডজাস্ট হয় মানে আপনার সাথে কনসাল্ট করে নেবো আমি আসবো ওখানে আমিও থাকবো আর একটা ভিডিওগ্রাফার থাকবে আর একটা সিনেমাটোগ্রাফার থাকবে সিনেমেটিক ভিডিওগুলো সুন্দর করে কেটে কেটে সুন্দর শর্ট বানিয়ে একটা এক দেড় ঘন্টার ভিডিও মিক্সিং করে বানিয়ে দেব আপনাকে আর ওই সঙ্গে তার সঙ্গে ওই ভিডিওগুলোও থাকবে ওই একটা স্টিল ভিডিওটোগ্রাফির একটা হবে ভিডিও দুটো ভিডিও হবে আর অ্যালবামটা তো আপনাকে বললামই আর আপনাকে যে ফটোগুলো আমরা তুলবো যে ফটোগুলোর র্য ফাইল আপনাকে দিয়ে দেবো আপনি যদি চান তো এডিট করেও দিতে পারি সেটা পরে দেখুন একদম লো বাজেট বললাম আপনাকে এতগুলো ম্যান আসবে কি করে করবো বলুন ঠিক আছে সাড়ে সাতেই করে দেবো একটুখানি ওদের খাওয়াদাওয়ার ব্যবস্থাটা একটু দেখে নেবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটা কালকে একবার দেখা করলে হতো না আমাদের ওই আজকে তো হয়ে আজকে তো আজকে তো হয়ে গেলো তিন তারিখ মোটামুটি আপনি বলছেন যে কবে আছে বললেন আঠাশ তারিখ না হ্যাঁ ঠিক আছে আপনার সঙ্গে মোটামুটি আমি ওই একবার পনেরো তারিখের পনেরো তারিখের মধ্যে ফোন করছি পনেরো তারিখের পর দেখা করছি দেখা করে আপনার বাড়িটা কোথায় আছে আচ্ছা আমাদের বাড়ির সামনেই ঠিক আছে কথা বলে আপনার দেখা করে নিচ্ছি সব কিছু বুঝে নেবো ঠিক ঠিক ঠিক আছে আর বলছি কিছু যদি পারেন তো অ্যাডভান্স করে দেবেন তখনই যখনই যেদিনকার ফার্স্ট পৈতের কাজে যাবো হ্যাঁ ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে দেবেন হ্যাঁ ঠিক আছে বাকিটা যখন আপনার আমি ফাইলগুলো সাবমিট করবো ডেলিভারি করে দেব তখন আপনি দিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ রাখুন